আমি একটি দুঃসাহসিক বা স্মরণীয় কাজের বর্ণনা করতে পারি এক দিন আমি কলেজ থেকে বাড়ি আসছিলাম তো সেই দিন কলেজ থেকে বাড়ি আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিলো তো সেই দিন আমি দেখলাম যে রাস্তায় একটি মেয়ে সে ক্লাস টেনে পড়ে সে টিউশন থেকে বাড়ি যাচ্ছিলো তার বিকেলে টিউশন ছিলো তার বাড়ি গিয়ে যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিলো তো সেখানে দেখছিলাম কতোগুলো ছেলে মেয়েটাকে ডিস্টার্ব করছিলো তো সেখানে গিয়ে সে মেয়েটা একা ছিলো যেহেতু সে কিছু বলতে পারে নি তো সেখানে আমি আমার দুঃসাহসের পরিচয় দিয়েছিলাম আমি সেখানে গিয়ে ছেলে মেয়েটাকে দাঁড় করিয়ে এবং ছেলেটাদের মুখের উপর জবাব দিয়েছিলাম যে তোদেরও তো বাড়িতে মা বোন রয়েছে তো তুই এরকমভাবে তোরা এরকমভাবে একটা মেয়েকে কেন এরকম ডিস্টার্ব করছিস তো ছেলেগুলার বয়স খুব বেশি নয় কিন্তু তবুও ছেলেগুলো মেয়েটাকে ডিস্টার্ব করছিলো তো সেখানে আমি আমার একটা দুঃসাহসের পরিচয় দিয়েছি আমি সেখান থেকে শিখলাম যে অনেক মেয়ে এখনও পিছিয়ে রয়েছে এবং অনেক ছেলেরা তাদের মনে তারা তাদের পরিচয়টা খারাপ করতে চাইছে কারণ কারও মা বাবা তাদেরকে শিক্ষা দেয় না এই সব করতে কিন্তু তারা এটা নিজে থেকে করে তো এই কারণে হয় কী তাদের পরিবারেরও একটা বদনাম হয় এবং তার নিজেদেরও একটা সন্মানের ব্যাপার থাকে তো এক্ষেত্রে আমার মনে হয় যে অনেক নারীও পিছিয়ে রয়েছে অনেক মেয়েরাও তারা প্রতিবাদ করতে পারে না সে দিক থেকে পিছিয়ে রয়েছে আবার অনেক ছেলে এই না প্রতিবাদ না করার সুযোগটা নিয়ে থাকে তো হ্যাঁ আমি আমার ভয়ের কারণ আমি কাটিয়ে উঠেছি কারণ আমার খুবই ভয় ছিলো যে ছেলেগুলো হয়তো উলটে আবার আমাকে কিছু বলবে কিনা তো সেই দিক থেকে কোনো ভয় আমি ওটা কাটিয়ে উঠতে পেরেছি কারণ আমি তখন সঙ্গে সঙ্গে আমি স সামনা সামনি থানায় কমপ্লেন করেছিলাম এবং সেই ছেলেগুলোকে এ পুলিশে শাস্তি দিয়েছে তো ওই দিক থেকে আমার কোনো ভয়ের আর কারণ নেই এই ভয়ের কারণটাকে আমি কাটিয়ে উঠতে পেরেছি তো আমার খুবই ভালো লেগেছিলো এরকম একটা কাজ করতে পেরে